হ্যাঁ আমাদের এখানে অনেক নদী আছে ছোটোখাটো পুকুর আছে জলাশয় আছে এমনকি বনও আছে সে বন থেকে মানুষ অনেক কিছু আহরণ করে গাছের পাতা সবকিছুই বলতে গেলে এখানে পঞ্চকোট এবং আমাদের সুন্দর গাছের বন আছে সেখানে খুব সুন্দর সুন্দর গাছ পাওয়া যায় জায়গাটি হল রঞ্জনডিহ এ দুটি জায়গায় বন খুব সুন্দর কিন্তু এখানে জিনিস মানুষ অতো বেশি ব্যবহার করে না ব্যবহার করে এমনটা না যে ব্যবহার করে না কিন্তু পরিমাণ কম কারণ আমাদের পুরুলিয়ায় গাছপালার সংখ্যা অনেক বেশি ঘরের কাছে কাছে অনেক বন জঙ্গল থাকে যেগুলির কোনো নাম নেই সেই বন জঙ্গল থেকে মানুষ নিজেদের দরকারি জিনিসপত্র তুলে নিয়ে আসতে পারে গাছের পাতা ডাল এসব তুলে নিয়ে আসতে পারে যারা কৃষিকাজ করে হয়তো সবার বাড়িতে গ্যাস ওভেন নেই তারা এইসব গাছপালা নিয়ে এসেই সেগুলি পুড়িয়ে রান্না করে তাই গাছপালার ভূমিকা বনের ভূমিকা পুরনো দিনের মানুষের কাছে মানে যারা এখনও গ্রামে আছে সেসব মানুষের কাছে অপরিসীম সেখানে প্রাণীও অনেককিছু দেখা যায় সব সময় ঘটনা শুনতে পাওয়া যায় হাতির প্রকোপ হয়েছে বা আরও অন্যান্য বন্য প্রাণী ঢুকে গেছে জনবসতিতে মানুষকে ক্ষতি করেছে কিন্তু সবসময় তো তা নয় মানুষ আনন্দও উপভোগ করে মাঝে মাঝে এসব দেখে খুবই ভালো লাগে জলাভূমি বলতে গেলে পাঞ্চেত ড্যাম আছে আরও অন্যান্য ড্যাম আছে যে ড্যামগুলি ভরে নিয়ে কৃষিকাজে সাহায্য করার জন্য করা হয়েছে সে ড্যামগুলি থেকে জল নিয়ে মানুষ কৃষিকাজ করে এবং লাভ ভোগ করে সাথে সাথে আমাদের আযোধ্যার কাছেও একটি জলপ্রপাত আছে ছোটো কিন্তু দেখতে খুব সুন্দর সেগুলি দেখতেও পর্যটন লোকেরা আসে আর সেই জল দিয়ে পুরুলিয়ায় অনেক কাজ হয় সাহেব বাঁধের জল দিয়ে তো গোটা পুরুলিয়াই চলে সেই জল দিয়েই মানুষ রান্না করে খাবার খায় সবকিছুই সে জলই সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয় গ্রীষ্মকালে তখন জলের অবস্থা খুব একটা ভালো থাকে না তাই সাহেব বাঁধের জলই সবাই ঘরে ঘরে ব্যবহার করে খাবার খায় সেই জল পরিশোধন করে সবাই নিজের নিজের ঘরে নিয়ে যায়